হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক জায়গায় এসছেন আপনি হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার কী কী লাগবে বলুন হ্যাঁ আমি বলছি হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম হুম হ্যাঁ অন্য বাঁধা ধরা দোকান সেখানে তো তাদের বড়ো বড়ো জিনিস থাকবে না দামও নেবে আমি এই মাথায় ঝুড়ি নিয়ে বিক্রি করি আচ্ছা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও টিপের পাতা অনেক রকম আছে আপনি এবার কী রকম নেবে ওটা একটু বলুন হুম হুম হুম আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেক মাথার ফুল লাগানো আছে দেখতে পারেন আপনার যদি পছন্দ হয় গাজরা মতো হ্যাঁ হ্যাঁ নেলপালিশগুলোও রয়েছে অনেক বিভিন্ন রকমের কালার রয়েছে দেখুন হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকে হ্যাঁ চুড়িও রয়েছে দেখতে পারেন চুড়িগুলো দিয়ে অনেক ভালো সুন্দর ডিজাইনও রয়েছে হ্যাঁ অনেক কম দামেই হ্যাঁ দিচ্ছি আর কী করবো একটু তো মোটামুটি নিতে হবে হ্যাঁ হ্যাঁ এই রোদে রোদে ঘুরে বেরাচ্ছি হ্যাঁ মাথায় ঝুড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে